এখানে কাছাকাছি তেমন কোনও লাইব্রেরি নেই যেখানে মানুষ গিয়ে সংবাদপত্র পড়তে পারে এখানে ঝাড়গ্রামের মধ্যে লাইব্রেরি আছে তবে আমাদের কাছাকাছি কোনও লাইব্রেরি নেই তবে হ্যাঁ মানুষ সংবাদপত্র দেখে এবং খবরের কাগজের মাধ্যমে তারা সংবাদ জানতে পারে এখানকার মানুষ সংবাদে আগ্রহী যেহেতু ঝাড়গ্রাম অনেক ঝামেলাযুক্ত এরিয়া তাই এখানকার মানুষ টি ভিতে এবং খবরের কাগজের মাধ্যমে তারা সংবাদপত্র দেখে বা পড়ে এবং তারা সংবাদপত্রর মধ্যে দেখে যে আরও বিভিন্ন রাজ্যে কী কী হচ্ছে এবং ঝাড়গ্রামের বিভিন্ন প্রান্তে কী কী হচ্ছে তারা সবই জানতে পারে পেপার পড়েও জানতে পারে যে দেশ বিদেশে কী হচ্ছে এবং এখন যেহেতু ভোটের সময় ভোটের সময় এখন প্রচুর রাজনৈতিক দিকটা দেখানো হয় সুতরাং টি ভিতে যখনই সংবাদের চ্যানেল খোলা হয় তখনই দেখা হয় যে আমাদের রাজনৈতিক দিকটা কতটা ঝামেলা হচ্ছে ভোট ভোট নিয়ে চারিদিকে কী কী হচ্ছে আর কে দাঁড়াচ্ছে ভোটে এগুলো সব দেখানো হয় আবার পেপারেও এগুলো লেখা হয়